সাধারণত পশুপালন বলতে যে গরু ছাগল মুরগি হাঁস ইত্যাদি এগুলো হচ্ছে গিয়ে মানুষ অনেকে মানুষ পুষে থাকে তো আমাদের বাড়িতে ওরকম সবাই আমাদের বাড়িতে একটা পোলট্রি ফার্ম ছিলো আছে সেখানে সেখানে মানে পোলট্রির বাচ্চাগুলোতে গুলিকে ছোটো অবস্থায় নিয়ে আসা হয় তারপরে যখন বড়ো হয় ওগুলো ডিম ডিম দেয় সেই ডিম থেকে অনেক টাকা উপার্জন করা হয় তারপর যখন মুরগিগুলো ডিম পাড়া বন্ধ করে দেয় তখন সেখান থেকে তখন মাংস হিসেবে বিক্রি করা হয় তো পশুপালন বলতে মুরগি মুরগিকে এরকম পোলট্রি ফার্মে অনেক দামে হচ্ছে গিয়ে ছোটো থেকে অনেক ভালোভাবে পুষে ডিম দেয় তারপর ডিমগুলোকে বিক্রি করে ওগুলোকে মাংসের জন্য বিক্রি করা হয় অনেক মানুষের কাছে তারপর গরু ছাগল এগুলোকে এক জায়গায় রাখা উচিত না যদি আপনি ছাগল পোষেন তাহলে অনেকগরু ছাগল একসাথে তারপর যদি গরু পোষেন অনেকগুলো গরু একসাথে তারপর যদি মুরগি পসেন অনেকগুলো মুরগি একসাথে যদি আলাদা আলাদা হয় একসাথে হয় তাহলে এর রোগ মানে ছাগলের রোগ আছে সেই রোগটা মুরগির মধ্যে চলে যাবে মুরগির কোনো রোগ থাকলে সেগুলো সব একত্রিত একত্রিত করে রাখাটা উচিত না আমার মনে হয় তাই আলাদা আলাদা করেই রাখা উচিত তো আমার বাড়িতে ওরকম পোলট্রি ফার্ম আছে সেখানে ছোটো অবস্থায় কিনে আনা হয় মুরগিটাকে নিয়ে তারপর তার ডিমটাকে বিক্রি করা হয় ডিমটাকে বিক্রি করার পরে যখন মুরগির ডিম পাড়া বন্ধ করে দেয় তখন ওগুলোকে মাংস মানে মাংসের জন্য বিক্রি করা হয় তো আমার কাছে পশুপালন বলতে এটাই বোঝায় আর এটা এখান থেকে ওই মুরগি যখন ডিম দেয় ওই ডিম থেকে অনেক রোজগার হয় তারপর মাংস বিক্রি করে রোজগার হয় এটাই আর কি